আমি আমার বাড়ির বাগানে কয়েকটি ফুলের চারা লাগিয়েছিলাম হঠাৎ একদিন দেখছি চারাগুলি আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে এটা দেখে আমার ভীষণ মন খারাপ লাগলো তখন ভাবলাম আমি কার কাছ থেকে পরামর্শ নিতে পারি সেই জন্য আমি আমার বাড়ির পাশে আমার এক দাদা নার্সারিতে থাকেন সেই দাদার কাছ থেকে পরামর্শ নি তিনি বলেন যে এই গাছের মধ্যে তেজ কম পড়েছে এবং পোকা ধরেছে সেই পোকার কারণে এই গাছ নষ্ট হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি গাছের তলায় তেজ দাও জল এবং পোকার জন্য একটা ওষুধের পরামর্শ দেয় সেই ওষুধটা দাও আমি তাই তাড়াতাড়ি সেই বাজার থেকে সেই ওষুধটা নিয়ে এসে গাছের উপর প্রয়োগ করলাম কিছুদিন বাদে দেখলাম দু একদিন বাদ দেখলাম যে গাছটা আস্তে আস্তে নতুন পাতা গজিয়েছে এবং আবার ভালো সুন্দরভাবে ফুল ফুটেছে